হ্যালো হ্যাঁ ম্যাডাম বলছি আমি না আপনার ওই দোকান থেকে জুতো কিনেছিলাম পুজোর সময় বাট ওটার কোয়ালিটি এত খারাপ এসছে যে সেটা আমি ইউস করতেই পারছি না কারণ আপনি বলেছিলেন তিন মাস মানে ভালো চলবে কিন্তু তিন মাস পুজো তো এখনও গেল তিন মাসও হয় নি তো এক মাসও হয় নি ঠিকঠাক করে তো সেজন্য ওই জুতোটা না খুবই খারাপ কোয়ালিটি এসছে তো এবার ওটা হয় আমাকে টাকাটা রিটার্ন করে দিন আমি পোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেবো আর হ্যাঁ কী বললেন কার্ড হ্যাঁ হ্যাঁ আছে ওটা আমার কাছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওটা নিয়ে কবে যাবো বলুন আমি সেই দিন গিয়ে তাহলে ওটা চেঞ্জ করে নেবো দেখুন এরকম হয় নি এবারে আমি তো কিনেছি না প্রডাক্টটা খারাপ এসছে বলে আমি আপনাকে ইনফর্ম করলাম নায় তো এমনি বলতাম বলুন আমি তো কেনার পরে আপনি তো বললেন মিনিমাম থ্রি মান্থ এটা ভালোভাবে চলবে বাট এটা এখনও ওয়ান মান্থও হয় নি তার আগেই এরকম ডিস্পুট দেখিয়েছে তো সেজন্য আমি আপনার কাছে ইনফর্ম করলাম আচ্ছা আমি ঠিক আছে নেক্সট ডেটে যে দিন যাবো আমি আপনাকে কল করে নেবো আচ্ছা ঠিক আছে দু দিনের মধ্যেই আমি যাবো ওই কার্ডটা নিয়ে আপনি প্রডাক্ট নিয়ে ওটা চেঞ্জ করে দেবেন আচ্ছা আচ্ছা